আমার প্রিয় মাছ হচ্ছে ট্যাংরা মাছ মানুষ সাধারণত যে সমস্ত মাছগুলি খেতে পছন্দ করে বিভিন্ন মানুষ অনুযায়ী বিভিন্ন ধরনের মাছ খেতে পছন্দ করে কেউ যেমন সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন আবার কেউ মিষ্টি জলের মাছ খেতে পছন্দ করেন মিষ্টি জলের মধ্যে সাধারণত যে সমস্ত মাছ নদী বা খালে হয় প্রাকৃতিকভাবে যাতে কোনো রকম খাদ্য প্রয়োগ করা হয় না মাছের দ্রুত বৃদ্ধির জন্য সেই সব মাছই মানুষ সাধারণত পছন্দ করেন এবং সেই সমস্ত মাছ পুষ্টিদায়ক মাছ এবং সেগুলি খেতেও অনেকটাই ভালো